হ্যাঁ আমিও হচ্ছে ধারক বাহক উপকুলম্ব বাগান করেছি আমাদের বাড়িতেই একটি বাগান আছে এবং আমরা সবাই বাগান তৈরি করতে খুবই ভালোবাসি এবং আমার বাবা সেই বাগানটাকে খুব ভালোভাবে পরিচর্যা করেন এবং জল দেন গাছগুলোকে অনেক বড় করেন হ্যাঁ আরো অনেক যত্ন নেন এবং ঠিক ঠাক মতো জ সময় মতো জল দেয় এবং আমিও আমার অবসর সময়ে সেই বাগানটার প্রতি একটু নজর দিই এবং তার অবসর সময়টা আমি বাগানেতেই কাটাই এবং এই বাগানটাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করি যাতে বাগানটা আরো সুন্দরভাবে হয় যাতে আরো গাছগুলো আরো বড় বড় আরো বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন রকমের গাছ এনে ওই বাগানটাতে লাগানো লাগাই লাগানোর চেষ্টা করি এবং আরো সুন্দর সুন্দর দেখতে যাতে বাড়ির সৌন্দর্যটাও বাড়ে এবং আমাদের পরিবেশের পক্ষেও যাতে ভালো হয় এবং যে পরিবেশটাকে আরো দূষণ মুক্ত করতে পারে তার জন্য লাগায় এবং বাড়ির সৌন্দর্যটাও আরো সুন্দর লাগে এবং আমি অবো আমাদের বাড়ির সবাই এই অবসর সময়টাতে বাগানটাকে আরো সুন্দর করে পরিচর্যা করতে পারি